আমি মনে করি আমার জীবনে সবথেকে বড় শক্তি হচ্ছে আমি যদি কোনো কাজটিকে শুরু করার ভাবনা ভেবে থাকি সেটি আমি যতক্ষণ না শেষ হয় আমি ওই কাজটিকে ছেড়ে যেতে পারি না কাজটি যতক্ষণ না সম্পন্ন হয় সেই কাজ থেকে আমি কোনোভাবেও বেরোতে পারি না এবং সেই কাজটি করার সময় আমি মনোযোগ সহকারে সেই কাজটিকেই করে যাই এবং ভালোভাবে যদি ওই কাজটি না আমি করতে পারি তখন আমি পুনরায় সেই কাজটিই করার চেষ্টা করি আমার মনে হয় এইটিই আমার সবথেকে বড় শক্তি বলে আমার মনে হয় এবং আমার সবথেকে বড় শক্তির কথা বলার পরিবর্তে আমি যদি বলি সবথেকে যদি দুর্বলতা আমার কী সেটিও আমার মনে হয় একই উত্তর কারণ আমি কোনো যদি কাজটি শুরু করি সেইটি যতক্ষণ না আমার শেষ আমি করতে পারি সেই কাজটির থেকে আমি বেরোতে পারি না এবং পুরো ভালোভাবে সেই কাজটি না করলে আমি সেই কাজটিকে ছেড়ে যেতে পারি না এটাই মনে হয় আমার একমাত্র দুর্বলতা কারণ সেই কাজটি যদি আমি ছেড়ে যেতে পারতাম সেটি কোনো কোনো সময় আমার খুব উপযোগ হতো কিন্তু সেই কাজটি আমি ছেড়ে যেতে পারি না আর এটাই আমার দুর্বলতার কারণ সেই কাজটিকে আমি কোনোভাবে সম্পন্ন না করে বেরিয়ে আসতে পারি না